হ্যাঁ স্যার বলছি স্কুলে এরকম খাতা কিছু কিছু খাতা লাগবে কিছু বেঞ্চ লাগবে চিয়ার লাগবে আর ব্ল্যাক বোর্ড লাগবে এগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ স্যার আমি লিস্ট করেছি প্রায় দু লাখ টাকার কাছাকাছি খরচা হবে আপনি তাহলে একটু বিল পাসটা একটু করে দিন